হ্যালো হ্যাঁ বলছি এটা জুতো দোকান আচ্ছা আমি বলছিলাম যে এই শীতের জুতো কি দোকানে এসে গেছে শীতে পরার জুতো মানে পা ভর্তি জুতোগুলো হ্যাঁ এসে গেছে ও মোটামুটি ওই দুশো তিনশো টাকার ভেতরে হবে শীতের জুতো দুশো থেকে তিনশোর ভেতরে এই এমনি মেয়েদের জুতো তো দেখো না যদি মানে সেরকম খুব ভালো জুতোর দরকার নেই একটু রাস্তায় হাঁটতে যাওয়ার জন্য যে সব জুতোগুলো লাগে আর কি ওই জন্য আমি বলছিলাম ওহ আচ্ছা আমি ওই ওই রকম জুতোই খুঁজছি যে বাইরে বেড়াতে যাওয়া বা ওই সবের জন্য নয় এই রোজ সকালে রাস্তা হাঁটতে যাই তার জন্য আমি একটা এবারে তো একটু একটু শীত এসে যাচ্ছে না না না আমি যেগুলো বলছি সেই পামসু টাইপের ওগুলো ওই রকম দামের মধ্যেই এসে যায় আমি তো এর আগেও কিনেছি দুশো থেকে তিনশোর ভেতরে যেরকম ইয়ে যেরকম মানে জুতোগুলো ওইগুলো আমার খুব দামিটা এখন দরকার নেই আমি ওই রোজ ব্যবহার করার জন্য কিনবো ওই জন্য বলছি যে ওরকম কি আছে তাহলে আমি যাবো আর কি কিনতে আচ্ছা আর ওই মোটামুটি কটা পর্যন্ত দোকান খোলা থাকে ও আচ্ছা নটা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি তার ভেতরেই যাবো তবে সকালের দিকে হবে না আমি ওই রাত্রি ওই সাড়ে সাতটা আটটার সময় আমি যাব হুম ঠিক আছে আর ওই হ্যাঁ হ্যাঁ আর একটা কথাও বলছিলাম যে ওই জুতোর দোকানে কি ওই মোজা টোজা এই সব রাখো না এসব থাকে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ওই পামসুও নোবো আর একটা মোজা আর ওই হাওয়াই চপ্পলও কেনার ইচ্ছা আছে আমি তাহলে ওই কালকে তাহলে ওই রাত্রি আটটা সাড়ে আটটার সময় আমি যাব হ্যাঁ ঠিক আছে আমি তাহলে ওখানেই যদি সব পেয়ে যাই ভালোই হয় ঠিক আছে আর বেশি ইয়ে বেশি দাম নিলে কিন্তু চলবে না একটু কমাতে হবে

হ্যাঁ একটু দেখে শুনে করে হ্যাঁ হ্যাঁ দেখে শুনে করে দেবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা রাখলাম